সংবাদ মাধ্যম বলতে গেলে ওরা যেন সেই হাঁড়ির খবরটা বার করে আনে মানে ওদের গোপনীয়তা বজায় রাখবে কী করে ওরা আরও তো ফাঁস করে দেওয়ার চেষ্টা করে মানুষ সংবাদ মাধ্যমে বলতে যায় এক হয়ে যায় আরেক তারা চায় যে একদম পুরো ভেতরের খবরটা বার করে দেয় একদম তারা কোনো কিচুই মানে বলে যে হ্যাঁ আমরা বলব না কিন্তু দেখা যায় যে না বললেও সেইটাকে এমনভাবে ঘুরিয়ে বলবে ঠিক সেই এমন মানে ওই জায়গায় গিয়ে পৌঁছে যাবে আর সব কিছু বিশেষ করে তো সেলিব্রিটিদের মানে যারা বড় মাপের মানুষ তাদের তো মানে নোখ থেকে পায়ের নোখ থেকে মাথার চুল কী পরল কী ব্যবহার করল কী খেলো কখন বাথরুমে যাচ্ছেন কখন মানে খেতে বসছেন কোন চামচে খাচ্ছেন কোন ওষুধ খাচ্ছেন কী ব্যবহার করছেন সমস্ত কিছু তারা যেন একদম নাম ধরে ধরে একদম বলে দিচ্ছে আরে বাবা এগুলো বলার কি তাদের প্রয়োজন আছে কেন তারা কি বলে দিয়েছে যে এইগুলো বলবেন আমরা এই ব্যবহার করি কোনো মতেই না সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে সব কিছু খুলে দেওয়ার ওরা আর কিচ্ছু জানে না ওরা শুধু জানে যে একবার যদি একটা কোনো লাইন পেয়ে যায় সূত্র পেয়ে যায় তার পেছন ছাড়বে না একদম তার পুরো বাড়িতে গিয়ে তার সমস্ত কিছু এমনভাবে আপনাকে প্রশ্ন করবে এমনভাবে বলবে মনে হয় যেন আপনাকে মানে কত কী করে দিয়েছে